গত মাসে আমি চন্দ্রকোণার একটি দোকান থেকে কিছু জিনিস কিনেছিলাম যেমন জামাকাপড় জুতো এ ও একটি ঘড়ি এই ঘড়ি এই জিনিসগুলির খুবই কম দাম ছিলো যেমন জামা জামাটি খুব সস্তা ও টেকসই ছিলো দোকানদার বললো এগুলি নিয়ে গেলে খুব ভালো হবে তাই আমি ওই দোকান থেকে কেনাকাটা করলাম এ জিনিসগুলি দেখেও খুব ভালো কোয়ালিটি ও টেকসই মনে হলো